পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যবসায়িক মেলা হয়ে থাকে যেমন সবলা মেলা কুটির শিল্পের মেলা বই মেলা গ্রামীণ মেলা এই মেলাগুলির দ্বারা বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন নারীরা স্বাবলম্বী হয়ে উঠতে পারে যেমন বইমেলাতে আমরা বিভিন্ন বইয়ের দোকান দেখতে পাই যারা বই দোকান দেয় তারা সেখান থেকে অর্থ উপার্জন করতে পারে আবার সবলা মেলাতে বা গ্রামীণ মেলাতে আমরা দেখতে পাই বিভিন্ন নারীরা সেখানে নিজেদের ব্যবসা ব্যবসা বা কারবার নিয়ে এগিয়ে আসেন এবং সেখানে তাদের জিনিস বিক্রি করে এবং সেখানে তারা স্বাবলম্বী হয়ে ওঠে আবার কুটির শিল্পে আমরা দেখতে পাই বিভিন্ন বেতের জিনিস মাদুর আবার বিভিন্ন হ্যান্ডমেড জিনিস সব কিছু বানিয়ে তা তারা সেখানে বিক্রয় করে এবং মানুষজন তাদের কাছ থেকে কেনে এবং তারাও উপলব্ধ হয় এবং তারাও স্বাবলম্বী হয়